পশ্চিমবঙ্গের শিল্প এবং কারুশিল্প খাদ রাজ্যের শিল্প ও নৈপুণ্য শিক্ষা সমস্যাকে বিভিন্নভাবে মোকালিকা মোকাবিলা করে পশ্চিমবঙ্গের শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গের একটা সব থেকে বড়ো ঐতিহ্য যেটা মানুষ কর্মের দ্বারাও করে থাকেন নিজের হাতের মাধ্যমে করে রাখে এই শিল্প কোনো আকার ভিত্তিতে হতে পারে কোনো সেলাইয়ের ভিত্তিতেও হতে পারে যেসব আঁকা হাতে আঁকা শিল্প আমরা যে কোনো প্লাস্টার প্যারিস কাঠের কাজ যে কোনো কাজের ওপর যে শিল্পগুলো করে থাকি সেইগুলো বিভিন্ন সুন্দরভাবে আমরা প্রদর্শন করতে পারি বাইরের মানুষের কাছে বিদেশের মানুষের কাছে এবং বিভিন্ন ধরনের কারুকার্য করে সেইটাকে আমরা প্রতিফলিত করি সেটা পোশাকের ওপরেও কারুকার্য করতে পারি কোনো পেন্টারের ওপরেও আমরা কারুকার্য করতে পারি এই কারুকার্যে নিপুণ দক্ষতা দরকার যেটা পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে সত্যি খুব সুন্দরভাবে থাকে কারু শিল্প রাজ্যের শিল্প ও নৈপুণ্য শিক্ষা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে পড়াশুনার পাশাপাশি কারুশিল্প ও নৈপুণ্য শিক্ষা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর পাওয়া উচিত কারণ এই শিল্পের মাধ্যমে নিজেদের ঐতিহ্যকে আরও সুন্দরভাবে আমরা প্রদর্শন করতে পারি সেটা বই শিক্ষার ওপরেও প্রদর্শন করতে পারি বইয়ের কভারের ওপর বিভিন্ন ধরনের কাজ করে সেটাকেও আমরা প্রদর্শন করতে পারি এইভাবে মোকাবিলা করছে আমাদের পশ্চিমবঙ্গের শিল্প ও কারুশিল্প এবং রাজ্যের খাদ নৈপুণ এইভাবে মোকাবিলা করেই সমাজকে আরও সুন্দর করে তুলছে এরা